আমার ব গ্রামে অনেক ধরনের ব্যবসা আছে তার মধ্যে আলু ব্যবসা সবজি ব্যবসা ধান ব্যবসা গম ব্যবসা তিল ব্যবসা বিভিন্ন ধরণের ব্যবসা আছে এর ফলে এই ব্যবসার ফলে গ্রামের মানুষদের অনেক উন্নতি হয়েছে এবং তারা তাদের নিজস্ব সংসার ভালোভাবে চালাতে পারছে তাদের ছেলেদেরকে ভালো করে মানুষ করতে পারছে আমারও একটি এরম ব্যবসা আছে সেটি হল শাড়ি ব্যবসা আমার আমার আমার ব্যবসাতে অনেক ধরণের শাড়ি আসে নিত্য নতুন আধুনিকভাব যে শাড়িগুলো উঠেছে সেই শাড়িগুলোও রাখতে হচ্ছে এর ফলে অনেক গ্রামের মানুষও উপকৃত হচ্ছে এবং হাতের সামনে তারা শাড়ি পেয়ে যাচ্ছে আমাদের শাড়ি আমার যে ব্যবসায় যে শাড়িগুলো রেখেছি সেগুলো হল সুতির ছাপা সিল্কের শাড়ি বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি এবং বেনারসি আরও অনেক ধরনের এই ব্যবসা করে আমি অনেক ঠিকঠাক উপার্জন করতে পারছি যা যার ফলে পরিবারকে অনেক ভা ভালোভাবে চালাতে পারছি এবং সবাইকে সবাইকে দেখতে পারছি বাবা মা ভাই বোন সবাইকে দেখতে পারছি